হ্যাঁ দা হ্যাঁ দাদা নমস্কার নমস্কার আচ্ছা বললাম আপনার শোরুমে অ্যাডিডাসের সাত নম্বর শুস হবে

আমাকে মেনলি দুজোড়া লাগবে সেটা হচ্ছে এক হোয়াইট কালার একটা ব্ল্যাক কালার একটা তো তো হচ্ছে কী রকম রেঞ্জের মধ্যে পড়তে পারে একটু জানাবেন আমাকে জানালে ভালো হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা তো আমি বলছি কী আপনাদের দোকান থেকে ওই অনলাইন কোনও ব্যবস্থা বা হোম ডেলিভারির কোনও ব্যবস্থা রয়েছে

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা এবার আচ্ছা আচ্ছা আচ্ছা বলুন দোকানে অ্যাড ও আছ্ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতেই পারছি ল্যান্ড মার্ক ফোন নম্বর এগুলো দিতে হবে তো বুঝতে পেরেছি আমি এবার যদি এবার আমি বলি কী যদি কথার কথা নেওয়ার পরে আমার কোনও ধরনের ডিসপুট থাকে বা ইসে থাকে সেটা রিটার্ন বা রিফান্ডের কোনও ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা আচ্ছা হুম হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে দাদা আব ইনফরমেশান দেওয়ার জন্য ধন্যবাদ আমি চেষ্টা করবো হয় আপনার শোরুম ভিসিট করার অথবা অনলাইন ইসে করার কেনা কাটা করার ধন্যবাদ দাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ